হ্যাঁ আমার সূর্যোদয়ের কথা মনে আছে একবার আমরা গাড়িতে করে অনেক দূর যাচ্ছিলাম এবং যেতে যেতে দেখলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসে সেটা ছিল একটা পাহাড়ের রাস্তায় সেখানে যখন বৃষ্টি চলে এল তখন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তার পরে আবার আমরা যেতে লাগলাম এবং যেতে যেতে আমরা দেখি হঠাৎ করে আবার যেন একটা সাইড থেকে যেন দেখতে পাচ্ছি সূর্য উঠেছে তো এটা দেখে আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এই বৃষ্টি হলো এখনই আবার সূর্য উঠে গেলো তো এইরকমই মনোরম একটা দৃশ্য ছিল একটা প্রাকৃতিক দৃশ্য সেখানে অনেক জঙ্গল ছিল তো সেই জঙ্গলের মাঝখানে যে রাস্তা ছিল সেই রাস্তার দিকে যাচ্ছিলাম সেখানে আকাশের অনেক রকম যেন খেলা দেখা যাচ্ছিল কখনও বৃষ্টি হচ্ছে কখনও সূর্য উঠছে আবার যেতে যেতে তার পরে অনেক রাত হয়ে গিয়েছিল এবং এবং আমরা সেখানে রাত্রে ওখানে একটা হোটেলে ছিলাম তার পরে আবার আমরা শুরু করি যেতে তো আমরা যাওয়ার পথে দেখেছিলাম যে সূর্যোদয় হ্যাঁ সূর্য সূর্যোদয় দেখেছিলাম সকালবেলার দিকে সূর্যোদয় দেখেছিলাম ওইটা দেখে খুব ভালো লাগল তার পরে আবার বিকেলবেলা সূর্যাস্ত দেখেছিলাম কারণ ওইখানের সূর্যোদয় বা সূর্যাস্তটা একটা অন্যরকম ব্যাপার ছিল কারণ ওইখানের প্রাকৃতিক দৃশ্যটা মানে অন্যরকম ছিল পাহাড় বা জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য অন্য রকমই হয়